হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ হ্যাঁ বলুন ও আচ্ছা আপনি কি মানে কোনো ওষুধ টষুধ খেয়েছেন এখন মানে গা মানে আমি বলছি যে কোনো গ্যাসের ওষুধ বা কিছু এরকম নিয়েছেন ব্যথা হচ্ছিলো বলে

ও আচ্ছা তা আপনি কি কোনো এই ক দিনের মধ্যে কি কোনো রিচ খাওয়ার খেয়েছিলেন ও আচ্ছা তো তার থেকেও হতে পারে কিন্তু আপনার বুকের মানে কোন সাইডটাতে ব্যথা করছে ও ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি একটা কাজ করুন আপনি না মানে মোটামুটি জলটা বেশি খান আজকে আর আপনি গ্যাসের ট্যাবলেট খেয়ে দেখুন একটা যে ওমিপ্রাজল পাওয়া যায় না আপনি ওটা একবার খেয়ে দেখুন ঠিক আছে যদি তারপরেও বিকালের দিকে মানে না কমে তখন একবার ডা মানে চেম্বারে এসে দেখিয়ে যাবেন আপনাদের ওখানেই তো চেম্বারটা আমাদের আজকে বসবেন ডাক্তারবাবু আপনি এসে একবার দেখিয়ে যাবেন ওষুধের নামটা আমি বললাম আপনি ওমিপ্রাজল আছে না ওই ওষুধটা ওষুধটা একবার খেয়ে দেখুন ওটা গ্যাসের ট্যাবলেট তো যদি কমে আর যদি না কমে তারপরে আর খাওয়া দাওয়াটা একটু মেন্টেন করুন কারণ এখন তো রিচ খাওয়ার খেলে তো সমস্যা হয়েই থাকে প্রায় ওর জন্য তো ওর জন্যই বললাম আপনাকে যে আজকের দিনটা অ্যাটলিস্ট একটু দেখুন খেয়ে যদি আবার বিকালের দিকে সমস্যাটা শুরু হয় তাহলে এসে একবার চেম্বারে দেখিয়ে যাবেন লোকেশানটা হচ্ছে বাস গড়িয়ার যে ট্যাক্সি স্ট্যান্ডটা আছে না ওখান থেকে এসে আপনি কা যে কাউকে জিজ্ঞাসা করবেন বলে দেবে সে আপনাকে ডাক্তারবাবু কোথায় বসেন আর নাহলে হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনি ফোন করে নেবেন আমাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখুন